ড্রাইভার দাদা অনেকক্ষণ হল তো ট্রাফিক জ্যামে দু ঘন্টা আমি আটকে পড়েছি আমাকে কৃষ্ণনগর যেতে আর কতক্ষণ সময় লাগবে রাত্রি আটটার আগে আমাকে পৌঁছাতেই হবে কারণ আমার বাবা তো অসুস্থ আপনি একটু নেমে চেষ্টা করুন না যদি একটু ফাঁকা জায়গা দেখে আমাকে পৌঁছে দিতে পারেন কারণ আমার তো খুবই অসুবিধা হচ্ছে বলুন দু ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি একটু চেষ্টা করুন ফাঁকে নেমে যদি কোনও ফাঁকা জায়গা থাকে